কাজের জায়গাতে আমি কীভাবে কঠিন পরিস্থিতি সামলাই কাঠে কাজের জায়গাটা আমি অনেক রকমভাবে বা অনেক কষ্ট করে কঠিন পরিস্থিতি সামলাই যখন আমাদের জমিতে একটা চাষ দেওয়ার ছিলো অন্যান্য সব জমিতে চাষ দেওয়া হয়ে গেছে তখন আমি আসতে একটু দেরি করে ফেলেছিলাম তাই অন্যান্য জমিতে চাষ দিয়ে সেই লোডার বা ট্যাক্টারটি বাড়ি চলে গিয়েছিলো আমি এসে দেখি সেই ট্যাক্টারটি আর নাই আর নেই তিনি বলেছিলেন কিছু দিন পরে আসবে যেহেতু আমার একার একটি জমি ছিলো সেহেতু সে আর দু তিন দিনের মধ্যে আসতে পারবে না বলছিলো তখন আমি এক কাজ করি কিন্তু আমার তার পরের দিনেই দরকার তার পরের দিনে আমাকে তলা ছড়াতে হবে যাতে তলাটা তাড়াতাড়ি হয়ে আমি ধান লাগাতে পারি কিন্তু সেসব আর হচ্ছিলো না তিনি ট্যাক্টরটি না পাওয়াতে আমি অনেক অসুবিধায় পড়ে গিয়েছিলাম তখন নিজেই আমি একটা জমি কদালে করে খুঁড়ে অনেক কষ্টে অতি কষ্টে কদালে খুঁড়ে আমি সেই জমিটি উর্বরতা করেছিলাম বা দিয়ে আমি নিজেই জল দিয়ে নিজেই মিনি চালিয়ে জল দিয়ে সেটিকে আমি তলা ছড়ানোর মতো জমি তৈরি করেছিলাম করার ফরে অনেক কষ্টের ফল তিনি তারপরে আমি অনেক তাতে তলা ছড়িয়েছিলাম দিয়ে ধান রোপণ করে আমি লাগিয়েছিলাম ধান গাছ